স্বাস্থ্যসেবার জন্য অপর্যাপ্ত তহবিলের সমস্যাটাকে রাষ্ট্র বিভিন্নভাবে মোকাবিলা করেছে সে যদি আমি একটা উদাহরণ তুলে ধরি যে সাম্প্রতিক যে বছরগুলো আমদের গেল কোভিড নাইন্টিনের যে বছরটা ছিল করোনাতে মানুষজন মারা যাচ্ছিল আর কার কী হল তখনকার সময়টাই যখন করোনা শুরু হয়েছিল তখনকার দিকে হাসপাতালগুলোতে বা নার্সিংহোমগুলোতে অতটা বেশি সিট বা আসন বা বেড বা বিছানা কোনোটাই ছিল না যার ফলে মানুষজন চিকিৎসার অভাবে তারা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছিল কিন্তু ওই সময়টাতে হঠাৎ করে রাষ্ট্র মানুষজনের কথা ভেবে মানুষজন যাতে ঠিকঠাক পরিষেবা পায় সেই জন্য সেইগুলো ভেবে তারা তাদের বিছানার সংখ্যা বাড়াল এছাড়াও বিছানার সংখ্যা শুধু বাড়ালে তো হয় না তার জন্য চিকিৎসার জন্য লাগে ওষুধ ডাক্তারি বিভিন্ন পরিষেবার যন্ত্রপাতি এছাড়াও ডাক্তার তো তো রাষ্ট্র সব কিছুর দিকটা নজর রেখে সব সংখ্যাটাই বাড়িয়েছে এইভাবে মানুষ মানুষের পাশে রাষ্ট্র স্বাস্থ্যসেবার জন্য দাঁড়িয়েছে এবং সেগুলোর মোকাবিলা করে চলেছে এটা গেল করোনার সময়ের কথা এছাড়াও বিভিন্ন সময় যে ওঝা টোঝা ওগুলো মানুষদেরকে বিভিন্ন রকম ক্যাম্প করে তাদেরকে বোঝাচ্ছে এবং তাদেরকে হাসপাতালের মুখোমুখি করাচ্ছে বাচ্চা জন্মাবার সময় আগে বাড়িতে জন্ম নিত সেগুলো এখন বুঝিয়েছে তারা এখন হাসপাতালে গিয়ে দৈনন্দিন ডাক্তার দেখায় না হলেও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা সবগুলো করে আসে তারা একবার করে দেখিয়ে আসে কীরকম থাকছে তো রাষ্ট্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য এই এই সমস্যাগুলোর মোকাবিলা করে চলেছে